হ্যালো আপনি কে বলছেন

হ্যাঁ ম্যাম বলুন হ্যাঁ ম্যাম ম্যাম বলছিলাম যে আমার শরীর ভালো ছিল না তাই আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি বাড়িতে আমাদের আমাকে নিয়ে খুবই ব্যস্ত ছিল তাই বিদ্যালয়ে তো জানাতে পারেনি ম্যাম আমি খুবই দুঃখিত আমার দশদিন ধরে ফোনটি খারাপ হয়ে গিয়েছিল তাই নাম্বারগুলো চিনতে পাড়া যাচ্ছে না তাই আপনার নাম্বারটি আমি চিনতে পারিনি পুরোপুরি ভাবে এখনও ঠিক হয়নি পাঁচ দিন পরে আসতে পারি হ্যাঁ ম্যাম জানলাম আমাদের সামনে পরীক্ষা এখনও পর্যন্ত নিইনি দশ দিন ধরে তো আমার শরীর ভালো ছিল না তাই আমি প্রস্তুতি নিতে পারিনি আচ্ছা ম্যাম হ্যাঁ ম্যাম ম্যাম বলছিলাম যে দরখাস্তর সাথে কি মেডিক্যাল সার্টিফিকেটটা প্রয়োজন আচ্ছা ম্যাম প্রধান বিদ্যালয় কি প্রধানের প্রধান শিক্ষককে কি আমি পাঁচদিন পরে পেয়ে যেতে পারবো আচ্ছা ম্যাম আপনাকে বলছিলাম যে আপনি যদি আমাকে কিছু সাহায্য করে থাকেন পরীক্ষার জন্য তাহলে কিন্তু ভালো হত ম্যাম আমি তো দশদিন ধরে আসতে পারিনি তাই আমি খুবই পিছিয়ে গেছি তাই আপনার কাছে যদি কিছু সাহায্য পেতে পারি তাহলে ভালো হত

হ্যাঁ এই নাম্বারটিই তো ম্যাম

ঠিক আছে ধন্যবাদ ম্যাম আচ্ছা রাখছি ম্যাম